হ্যালো কে বলছেন আপনি ফোনটা করেছিলেন আমার ধরা হয়নি তখন আমি একটু ব্যস্ত ছিলাম তো আপনি কে বলছেন কী দরকার বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে পাইপের সমস্যা হচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে তো আমি মিস্ত্রি পাঠিয়ে দেবো তো তারা গিয়ে সারিয়ে দেবে হ্যাঁ তো আপনাদের কি খুবই দরকার তাই তো সমস্যা হচ্ছে মানে পাইপগুলো কিন্তু সব চেঞ্জ করতে হবে না হলে ওই পাইপগুলো ওভাবে সারালে আবার তো সেই নষ্ট হয়ে যাবে তো ওইটা তো জলের পাইপ তো তো ভালো মানের দিলেই ভালো হয় হ্যাঁ যেটা বেশি সমস্যা হবে সেটা চেঞ্জ করা হবে বাকিগুলো এবার ওগুলোকে দেখা যাবে যে সারানো যায় কি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমি আজকের সন্ধ্যে নাগাদ পাঠিয়ে দেবো সেটা গিয়েই কথা হবে কী রকম কাজ করতে হবে সেটা তো আগে দেখতে হবে তারপরে তো টাকাটা নিয়ে কথা হবে হ্যাঁ না মিস্ত্রি পাঠালেও আমার আমি আমিও যাব তাদের সাথে আমি গিয়ে আপনার সাথে কথা বলব হ্যাঁ হ্যাঁ আপনি আমার সাথেই বলবেন হুম ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ